হ্যালো বলুন বলুন এটা কি জুতো দোকান কী জুতো আছে সাইজ কী আমার ছ নম্বর লাগবে অন্য অন্য অন্য ডিজাইনের দেখি

ও ওই ওই দূরের ওই মডেলটা দেখি ওই তো ওইটা সাত নম্বর দিন আর এইটা ছ নম্বর ওই ছ নম্বর

না অন্য সাইজ অন্য ডিজাইনের দেখি একটু